আমি শিশুদেরকে বাংলা ভাষা শেখানো খুবই গুরুত্বপূর্ণ মনে করি কারণ আমাদের মাতৃভাষা হল বাংলা আমরা বাঙালি আমাদেরকে বাংলাটা জানা খুবই দরকার বাংলার মধ্যে অনেক সাহিত্য লেখা রয়েছে যেগুলো আমাদেরকে খুবই জানা দরকার যদি আমরা বাংলাটা যদি না ভালোভাবে শিখি তাহলে আমরা সে সাহিত্যগুলো পড়তে পারব না তাই আমি শিশুদেরকে সব সময় বলব তারা যেমন বাংলাটা ভালোভাবে শেখে আমাদের এই দেশের ভাষা বাংলা ভাষা এটাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে তো সবাইকে বাংলা ভাষা জানতে হবে এবং শিখতে হবে বাংলার মধ্যেও যে অনেক বড় বড় সাহিত্যিক রয়েছে তারা বাংলায় অনেক কবিতা অনেক গ্রন্থ লিখে গিয়েছে সেগুলোকেও পড়তে হবে বাংলার মধ্যে অনেক কঠিন কঠিন শব্দ রয়েছে সে শব্দগুলোও আমাদের জানতে হবে বাংলা যতটা শুনতে সোজা কিন্তু বলাটা খুবই কঠিন বাংলার মতন কঠিন বলা হয়তো কোনও শব্দই নয় কেননা বাংলা খুবই একটা কঠিনপূর্ণ শব্দ কিন্তু আমরা বাঙালি আমরা আমাদের জন্মগত ভাষাই হচ্ছে বাংলা তাই আমাদেরকে বাংলাটা সবাইকে শেখানো দরকার এবং সবাইকে শিখতে দেওয়াও দরকার কেননা বাংলাটা সবার মধ্যে থাকা দরকার এবং জানাও দরকার বাংলায় যে সমস্ত গ্রন্থ সাহিত্য রয়েছে এ সেগুলোও আমাদেরকে পড়তে হবে আমরা তাদের অতীতের ব্যাপারে জানতে পারব এবং আগে কী কী ঘটনা ঘটেছিল সেই সমস্ত কিছুই জানতে পারব বাংলা আমাদের ঐতিহ্য এই ঐতিহ্যকে আমাদেরকে বহন করতেই হবে